আমাদের দেশে অসংখ্য খেলাধুলা রয়েছে জনপ্রিয় কিন্তু তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় খেলাধুলা হচ্ছে ক্রিকেট মানে এই ক্রিকেট খেলাধুলাতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমি নিজেও খেলি এবং আমার সবচেয়ে পছন্দের লোক হচ্ছে সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার আজ ওর বয়সের আঠারো বছর বয়স থেকে ও খেলাধুলা শুরু করে এবং একটা নিজেকে একটা এমন জায়গায় নিয়ে যায় যার জন্য আজকেও সচিন টেন্ডুলকারকে সবাই চেনে এই সচিন টেন্ডুলকার শুধু খেলাধুলাতে যে সবসময় একশোয় একশোই রান করেছে এমন কোনো ব্যাপার নেই ও শূন্য রানেও আউট হয়েছে কিন্তু ওর এই শূন্য রানে আউট হওয়ার পিছনেও ওর একটা কিছু না কিছু অবদান রয়ে গেছে আমাদের ভারতবর্ষের প্রতি বা আমাদের ভারতের খেলোয়াড়দের প্রতি তারা এই সচিন টেন্ডুলকারকে দেখে শিখে এবং সচিন টেন্ডুলকারকে দেখে উদ্বুদ্ধ হয় সচিন টেন্ডুলকারের জন্য আজকে আমাদের ভারতবর্ষ একটা আলাদা জায়গায় স্থান পেয়েছে এবং এই জন্য সচিন টেন্ডুলকারকে আমার খুবই প্রিয় বলে মনে হয়